আমাদের এলাকায় অনেক সরকারি এবং বেসরকারি স্কুল রয়েছে যেটা আমাদের ছোটো থেকেই বাচ্চারা এখানে পড়াশুনা করে থাকে এখানে বাংলা মিডিয়ামও রয়েছে ইংলিশ মিডিয়ামও রয়েছে এখানে বাংলা মিডিয়ামের মাধ্যমেও পড়াশুনা করানো হয় এবং ইংলিশ মিডিয়ামের মাধ্যমেও পড়াশুনা করা হয় এখানে বাংলা মিডিয়াম স্কুলগুলির মধ্যে যেমন কিছু কিছু স্কুল হলো পাঁশকুড়া প্রাথমিক বিদ্যালয় ভবানীপুর এখানে বাচ্চাদিকে ছোটো থেকে বড়ো করতে হয় এখানে ছোটো থেকে কীভাবে তারা বড়ো হয়ে বড়ো বড়ো স্কুলে যেয়ে পড়াশুনা করতে পারে সেসব জিনিস শেখানো হয় ছোটো থেকে প্রাক প্রাথমিক থেকে কিন্তু তারপর তারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ভবানীপুর স্কুল থেকে দাও এছাড়া বিভিন্ন রকম আরো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে রামকৃষ্ণ মিশন রয়েছে রামকৃষ্ণ সারদাপীঠ রয়েছে আরো বিভিন্ন স্কুল কলেজ রয়েছে